দেখুন আমরা প্রথমে পোলট্রির বাচ্চাটাকে নিয়ে আসি এবার ওই বাচ্চাটাকে এনে বাড়ি এনে প্রথম থেকে আমরা একটা ছোট জায়গার মধ্যে বাচ্চাগুলোকে রাখি এইবার রাত্রিবেলায় বাচ্চাগুলোকে লাইটের তাপ দিয়ে তাদের মানে তারা ঠান্ডা সহ্য করতে পারে না এবং তার জন্যে আমাদের লাইটের তাপ প্রয়োজনীয় হয় ওদের এবার তাপটা দিয়ে দিই আর ওর সঙ্গে মানে যে খাদ্যগুলো ওদের মানে খেতে পারবে আর কি যে খাদ্যগুলো খুব ছোট বড় আকার না ছোট আকারের যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো প্রথম স্তরে ব্যবহার করি এবার বাচ্চাগুলো ওইখানে আস্তে আস্তে আস্তে আস্তে ধীরে ধীরে দিন কয়েক মানে দশ সাত আট দিনের মতো হয়ে যায় এবার সেখানে আস্তে আস্তে ওরা একটু বড় মতো হয় হওয়ার পরে ওকে আলাদা একটা ঘরে নিয়ে যাই মানে যেখানে তারা ভালোভাবে মন খুলে চলতে পারে এবং ঘুরতে পারে সেই রকম একটা পরিবেশে নিয়ে যাই গিয়ে সেখানে সেই বাচ্চাগুলোকে ছেড়ে রাখি এইবার আটকানো ঘরের ভিতরে অবশ্য তার ভিতরে ছেড়ে রাখা হয় এবং ওখানে ওদের খাদ্যর ব্যবস্থা করা হয় যেমন একটু মানে যে খাদ্য ছোট আকারে খেত তার চেয়ে একটু বড় আকারের খাদ্যগুলো নিয়ে আসি এবার ওই খাদ্যগুলোকে ব্যবহার করাই এবার সে খাদ্যগুলো খায় তার সঙ্গে আমাদের জলের পাত্র থাকে যে এক ধরনের টব টাইপের কিনতে পাওয়া যায় যা আস্তে আস্তে জল খেলে আবার আস্তে আস্তে জল ভর্তি হয়ে যায় এরকম একটা টব কিনতে পাওয়া যায় সেই টবগুলো নিয়ে আসি এবার সেখান থেকে তারা জলটা খায় এবং খাদ্যটা খায় খেয়ে খেয়ে ধীরে ধীরে ধীরে ধীরে ওরা আস্তে আস্তে মানে দশ থেকে পনেরো দিনের কি কুড়ি দিনের ভিতরে এক থেকে দেড় কিলো ওয়েট হয়ে যায় এবার তার ভিতরে ওদেরকে একটা কাজ করতে হয় আমাদের যে ওদের মানে যেটা ওদের একটা পায়খানা হয় যেটা আমাদের সাদা টাইপের একটা পায়খানা করে ওরা তার জন্যে আমাদের ওষুধ ব্যবহার করতে হয় এবং তার সা সাথে সাথে ওর কৃমির ওষুধ ব্যবহার করতে হয় এবং কৃমির ওষুধের পরে পরপর মাস যখন সাত দশ থেকে পনেরো কুড়ি দিন হয় তারপর আস্তে আস্তে আস্তে আস্তে ওকে মানে জ্বরের ইঞ্জেকশন করতে হয় সেটা চোখে করা হয় অবশ্য সেটাও করতে হয় করার পরে ও আস্তে আস্তে সুস্থ অবস্থায় ও থাকে এবং ওকে রাখতে হয় এমন একটা জায়গায় যেখানে খুব গরমও না খুব ঠান্ডাও না এইরকম একটা পরিবেশে তাদেরকে রাখতে হয় রাখার পরে দশ থেকে পনেরো দিন কুড়ি দিন এক মাস হয়ে গেলে আমরা ওই পোলট্রিটাকে দেখা যায় অনেকে গ্রামে কিনতে আসে আবার অনেকে দেখা যায় যে বাজারে নিয়ে যায় আমরা খুব সম্ভব ওই পোলট্রিটাকে ঠিক যে একটা মানে খরিদ্দার আসে যাকে যার কাছে পাইকারি হিসেবে আমরা বিক্রি করে দিই এবার পাইকারি হিসেবে দিলে তারা ওই পোলট্রিটাকে নিয়ে যায় নিয়ে সেখানে আলাদাভাবে বিক্রি করে দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে যে দামে কিনল তার থেকে একটু দামে বিক্রি করল এবার সেখানে বিক্রি করে তারা লাভবান হলো এবার আমরা ওই পোলট্রিটাকে বের করে দেওয়ার পরেই আবার নতুন করে বাচ্চা ওখানে আনা হয় এবার তাদেরকে আবার ঠিক ওইরকমভাবে লালন পালন করে বড় করে আমরা বিক্রি করি এই অবস্থায় আমরা এই ব্যবসাটাকে চালিয়ে রেখেছি এবং করি সেইভাবে আছি